কাজের বাইরে আমার শখ আমার শখ ঘুরতে যাওয়া বা খেলাধূলা বাচ্চাদের মতো বা এরকম সাজা বা কোথাও যাওয়া কোথাও গিয়ে কেনাকাটা করা দোকান বেড়ানো খাওয়া দাওয়া বেরিয়ে ঘোরাফেরা গল্প করা গল্প করা তো খুবই ভালো লাগে আমার এইভাবে সময় কাটানো কাজের মধ্য দিয়ে বা অন্যান্য সময়ে যেমন ঘুরে বেড়িয়ে কিছু কাজ না করে সময় কাটাতে বা প্রত্যেকটা বা কারোর সাথে প্রত্যেকটা সময়ে গল্প করে সেইভাবে সময় কাটানো চাই বা সবার সাথে ঘুরতে বেড়ানো কোথাও বাইরে বাইরে ঘুরতে যাওয়া বা ঘুরতে গিয়ে আনন্দ সেই উপলব্ধি করা যায় সেটা যে অনুভূতি একটা সেটা একটা শখ এটা একটা শখ যে কোথাও ঘুরতে যাব সবার সাথে একসাথে ঘুরতে যাব এনজয় করব ঘুরে গল্প খাওয়া দাওয়া সব কিছুই বা গল্প তো সব সময়ই একটা বাসের মধ্যে সবাই যাব বা আমরা এরকম বাড়ির লোক সবাই মিলে একটা ট্যুর এরকম আমার খুবই ইচ্ছা বা শখ যে যাব একসাথে গল্প করব খাওয়া দাওয়া করব